আমি উত্তর ভারত দক্ষিণ ভারত কন্টিনেন্টাল খাবার এই তিন ধরনের খাবারের মধ্যে কন্টিনেন্টাল খাবারটাই আমার খুব বেশি প্রিয় এবং আমার খুব ভালো লাগে কেননা আমি এই রা এই খাবারটা রান্না করতেও ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি আর প্রত্যেক মানুষই আমার হাতে শুধুমাত্র কন্টিনেন্টাল খাবার খেয়েই খুব আনন্দিত হয় এবং খুশি হয় এবং মনোমুগ্ধ হয়ে আমার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে পড়ে কিন্তু উত্তর ভারতের খাবার আর দক্ষিণ ভারতের খাবার আমি যে ভাবেই রান্না করি না কেন বা যত ভালোভাবেই করি না কেন কেউ খেয়ে তেমন যে একটা প্রশংসা করে তা কিন্তু নয় যতটা কন্টিনেন্টাল খাবার খেয়ে প্রশংসা করে আমার সেই জন্য মনে হয় আমার হাতে কন্টিনেন্টাল খাবারটাই খুব বেশি ভালো হয় আর আমি এটা খেতেও বেশি পছন্দ করি সেই কারণেই মনে হয় যেটা আমি খেতে ভালোবাসি বা যেটা খাওয়াতে ভালোবাসি আর যেটা খাওয়া রান্না করার পর খেতে বেশি সুস্বাদু হয় আমার সেই খাবারটাই করা বেশি উচিত আমি সেই কারণেই অন্য কোনো খাবার বাদ দিয়ে শুধুমাত্র কন্টিনেন্টাল খাবারটাকেই ভালো খাবার হিসাবে বা আমার রান্নার উপযোগী হিসাবে আমি বেছে নিতে চাই কেননা এই খাবারটা আমার কাছে খুবই ভালো এবং খুবই সুন্দর আর খুবই ভালো লাগে সেই কারণেই শুধুমাত্র আমি এই খাবারটাকে বেশি জোর দিতে চাই এবং এটাকেই আমি রান্না করতে চাই